ঝাড়গ্রাম জেলায় বিভিন্ন ধরণের খেলাধুলার উপযুক্ত মাঠ রয়েছে তবে স্টেডিয়াম নেই কিন্তু বড়ো স্টেডিয়াম বা এরিনা না থাকলেও এখানে বড়ো বড়ো মাঠগুলিতে বা বেশ কিছু বিখ্যাত ক্লাবগুলির পরিচালনায় বিভিন্ন ধরণের খেলাধুলো আয়োজন করা হয় বা অনুষ্ঠিত হয়ে থাকে যা মানুষের মধ্যে বিনোদন সৃষ্টি করে ঝাড়গ্রামের বেশ কিছু বিখ্যাত ক্লাবের পরিচালনায় বিভিন্ন ধরণের ফুটবল প্রতিযোগিতা ক্রিকেট প্রতিযোগিতা এছাড়াও ফুট ভলি হকি ও ব্যাডমিন্টন বিভিন্ন ধরণের খেলাগুলি হয়ে থাকে এ এবং এখানকার স্থানীয় মানুষদের কাছে এগুলি যথেষ্টই সহজলভ্য ও বিনোদনের এক একটি উপায় এগুলির সাহায্যে বেশ কিছু মানুষের সমাগম ঘটে ও মানুষের একটা সাময়িক এব এবং বেশ কিছু দিনের বিনোদনের বিষয়বস্তু হয়ে থাকে এখানকার মানুষ বিভিন্ন খেলাধুলা যেমন বিশেষ করে ফুটবল পছন্দ করে